হ্যাঁ ভালো আছি তুমি কে কোন গলি আমি অনেক গলিতে দিই কোন গলিতে বলো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাল তুমিই ছিলে হ্যাঁ তো বলো কী বলছ খারাপ বেরিয়ে গেছে কই কাল তো আমি প্রায় অনেক জায়গায় মাছ দিয়েছি কেউ তো বলল না দেখো আমি কাল প্রায় তিরিশ চল্লিশটা ঘরে দিয়েছি কেউ তো খারাপ বলল না তোমারটা কী করে খারাপ বেরোল আচ্ছা তুমি কী মাছ নিয়েছিলে কাল কাতলা নিয়েছিলে ও কাতলা লাস্টের দিক কাল খারাপ হয়ে গিয়েছিল আচ্ছা তো আজকে আমার কাছে রুই আর তেলাপিয়া আছে আছে আরে আমি দু একটা বেঁচেছিল বাড়িতে গিয়ে আমিও দেখছি দেখছি খারাপ তখন ভাবলাম তো লাস্টের দু একটা হয়তো খারাপ গেছে তো আজকে শোনো আজকে রুই আর তেলাপিয়া ভালো ভালো আছে এই সকালে তুললাম দারুণ দারুণ একদম টাটকা মাছ আছে তো আজকে যদি নেবে তো বলো কম দামে দিয়ে দেবো কাল যেহেতু তোমার খারাপ গেছে রুই নেবে আর আজকে তো সকালে তুলেছি রুই আর কাতলাটা একদম সরি কাতলা রুই আর তেলাপিয়াটা একদম টাটকা আছে আর আরও দেখছি মাছ যদি উঠে না না খারাপ বেরোবে না তোমাকে তো কাল আমি খারাপ দিয়েছি আজকে তোমাকে কমেই দেবো কালকে যেহেতু খারাপ গেছে ভুল করেই গেছে তোমাকে আমি একশো কুড়ি টাকা কেজি তো সেখানে তোমাকে একশো কেজি করে রুইটা আমি দেবো তো তোমার বাড়িটা কোথায় বললে একটু মনে করাও তো কী কী রঙের বাড়িটা বলো তো আচ্ছা ওই হলুদ রঙের দোতলা বাড়িটা আচ্ছা তো না না সে তাও মোটামুটি তুমি বাড়িতে থাকবে না বেরোবে আচ্ছা তা আমি মোটামুটি এখন এক ঘণ্টার মধ্যে যাচ্ছি তো আর কিছু লাগবে আমি সাথেও কিছু আরও কিছু মাছ নিয়ে যাচ্ছি তো আর কিছু লাগবে তো বলো চুনা চুনা চুনা মাছও সাথে আছে রুই আছে তেলাপিয়া আছে আর চুনা মাছ আছে চুনা মাছ লাগবে দিয়ে করলে দারুণ খেতে লাগবে আচ্ছা তাহলে চুনা মাছ রুই আর তেলাপিয়া নিয়ে যাচ্ছি ঠিক আছে ভালোই নিয়ে যাচ্ছি না না কাল বেরোব না কালকে ওই একটু বাঁধে গরমকাল তো ওই মাছগুলো একদমই খারাপ বেরিয়েছে আজকে আবার নিয়ে যাচ্ছি আর তোমাকে যেহেতু কাল খারাপ পড়ে গেছে তাই তোমাকে আমি কম দামে দিয়ে দেবো আর কিছু লাগবে আর কিছু লাগবে না আমার ভাইয়ের আমার ভাইও সবজির দোকান খুলেছে তো কিছু সবজি লাগলে বোলো ভাইকে পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে আমার ভাইকেও পাঠিয়ে দেবো ও সবজির দোকান খুলেছে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি একটু পরে তাহলে তুমি বাড়িতে থাকো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে